স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহ করা আমার ছোটোর থেকেই শখ আর মানসিক শান্তি বলতে যেগুলো যেহেতু এই স্ট্যাম্প শিলা এবং পয়সার পিছনে অজস্র ইতিহাস লুকিয়ে থাকে আর আমি ছোটো থেকেই গল্প ভীষণ ভালোবাসি তাই এই স্ট্যাম্পগুলো যখন কালেক্ট করি আমি তার পাশে তার ইতিহাসটা ছোটো করে লিখে রাখি যেটা আমার মানসিক চিন্তাধারার বিকাশ ঘটায় এবং আমাকে মানসিকভাবে শান্তি দেয় আর আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে কারণ আমি ইতিহাসকে আরো নতুনভাবে চিনতে পারি নতুনভাবে দেখতে পারি প্রত্যেকটা শিলা প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা স্ট্যাম্পের পেছনে যে একটি ইতিহাস আছে সেই ইতিহাসটাকে আমি অনুভব করতে পারি আমার মনে হয় যেন আমি ওই সময়ে চলে গেছি ওই সময়টাকে নিজের মতো করে দেখছি উপভোগ করছি তাই জন্য এই কাজটা আমাকে মানে এই যে সংগ্রহের কাজটা এটা আমাকে মানসিকভাবে অত্যন্ত শান্তি দেয় এবং আমি এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে